পশ্চিমবঙ্গের জনপ্রিয় স্থানীয় ব্যান্ড বা সঙ্গীত শিল্পীরা অনেকেই আছেন ব্যান্ডগুলো হলো ভূমি ক্যাকটাস একতারা কালপুরুষ কক্ষপথ এরম আরো কয়েকটা ব্যান্ড আছে যেগুলোর নাম এই মুহুর্তে আমার মনে পড়ছে না তবুও বলি যে আমাদের এই লোকসঙ্গীত একটা ব্যাপার আছে যেখানে এলে পর্যটকরা খুবই খুশি হবেন একানকার মানুষরা মুখে মুখে অনেক গান করেন লোকের মুখে অনেক রকম গান শোনা যায় যেগুলি শুনলে এখানকার মানুষজনদের সম্বন্ধে কিছু জানা যাবে বাইরে গেলেও তাদের সঙ্গীত হিসেবে যদি শুনতে চান তবে লোকসঙ্গীতটাই শোনা ভালো কারণ পরিবেশের সঙ্গে মিশেজ গেলে পর্যটকরা জানতে পারবেন তাদের কালচার সম্বন্ধে তারা জানবে যে এখনাকার কী এরা চাইছে যার ফলে তারা আনন্দও পাবে বেড়াতে ভালোও লাগবে আবার দুবার যাওয়ার কথাও ভাববে আমি বলতে চাইছি এখানে আরেকটা কথা যে শুধু লোকসঙ্গীত শুনলে হবে না আমাদের সবচেয়ে বড়ো একটা যেটা আমরা এড়িয়ে যেতে পারি না সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ সব জায়গায় আছে সর্বত্র আছে সব সময়ের জন্য আছে আমাদের জাতীয় সঙ্গীত সব সমায় হয় যেটা জন গণ মন সবাই শোনেন এবং সবাইয়ের প্রাণ ছুঁয়ে যায় এই রকম কিছু কিছু রবীন্দ্রসঙ্গীত আছে যেগুলো আমাদের সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যেগুলো ছাড়া আমরা একেবারই চলতে পারি না সেই রকম কিছু কথা আছে রবীন্দ্রসঙ্গীতের এমন কিছু ভাব বাচন ভঙ্গি আছে যেগুলো শুনলে মনে হয় সত্যিই তো আমার জীবনে ঘটে গেছে বা ঘটতে চলেছে সেই জন্য রবীন্দ্রসঙ্গীত যেমন ধরনেরই হোক সে লোকসঙ্গীত হোক ভাটিয়ালি হোক বা সারে গান হোক যাই হোক না কেন সেরকম গান আছে আবার ধরুন এমনি যারা মুখে যে হয়তো একটা গুনগুন কচ্ছে সেও হয়তো রবীন্দ্রসঙ্গীত অনেকে হয়তো বোঝেন না এটা রবীন্দ্রসঙ্গীত বোলে কিন্তু গানটা তো তার সুরটা তো তার মনে থাকে যার ফলে সে অনেকটাই আনন্দ পায় আর কিছু বললাম না এই পর্যন্তই আবার পরে বলবো